আমাদের জলপাইগুড়ি জেলায় পালিত অনেক রকমের সাংস্কৃতিক উৎসব রয়েছে বা অনুষ্ঠান রয়েছে যার মধ্যে প্রথমত রয়েছে ভাওয়াইয়া গান সেটা ভাওয়াইয়া গানের জন্য সেরকম কোনও সময় নির্ধারণ করা হয় না সেটা যখন তখন যে কোনও জায়গায় অনুষ্ঠিত হতে পারে তো তার জন্য সেখানে যেরকম আয়োজন করার দরকার সাউন্ড সিস্টেম বা কিছু প্যান্ডেল করা হয় লোকজন বসার জন্য চেয়ার আনা হয় সেখানে কিছু দোকানপাট থাকে তাতে বিভিন্ন ধরনের খাওয়ার পাওয়া যায় অনেক ধরনের বাচ্চাদের জন্য অনেক ধরনের খেলনারও দোকান থাকে এবং সেখানে কোনও গেস্ট আসলে প্রথমেই তাদেরকে বরণ করা হয় এবং তাদের হাতে ফুল দিয়ে গলায় উত্তরীয় পরিয়ে তাদেরকে তারপরে বসার জায়গা দেওয়া হয় এবং সেখানে বিভিন্ন ধরনের খাওয়ারের দোকান থেকে সেখানে অনেক ধরনের খাবার পাওয়া যায় তাছাড়া তার মধ্যে রয়েছে এক অন্যতম জল্পেশ মেলা যেখানে শিবের পুজো করা হয় এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ আসে সেখানে শিবের মাথায় জল ঢালতে সেখানেও নানা ধরনের খাবারের দোকান এবং অনেক ধরনের একটা মেলার মতো হয় এছাড়াও সাংস্কৃতিক উৎসবের মধ্যে আর একটা রয়েছে অনেক মাজার শরিফ রয়েছে সেখানে একজনের মৃত্যুদিবস হিসেবে একটা অনুষ্ঠান হয় সেখানে অনেক দোকানপাট সেখানেও আসে এবং সেখানে সবাই সকালে গিয়ে সকালে স্নান করে গিয়ে সেখানে ধূপকাঠি মোমবাতি জ্বালায়